হ্যালো কাকু আমি মৌসুমি বাজারে ঘুরতে যাবো হুম হুম হুম ঠিক আছে তাড়াতাড়ি আমি রেডি হচ্ছি তুমি চলে এসো হুম হুম হ্যাঁ হ্যাঁ এই তো আমি যাচ্ছি হ্যাঁ চলো কাকু আমার কিন্তু জামা কিনে দিতে হবে চুড়ি কিনে দিতে হবে সব কিনে দিতে হবে আমার আমি ঘুরতে যাবো মেলায় হ্যাঁ এখন না নিলে আমি কি করে ঘুরতে যাবো আমি আমার কিচ্ছু নেই আমার সব পুরানো হয়ে গেছে আমি নতুন সব বন্ধুবান্ধব সব নতুন জামাকাপড় সব পরে যাবে আর আমি পুরাতন পরে যাবো আমি যাবো না আমার সব নূতন নূতন জামাকাপড় কিনে দিতেই হবে এখন এ দোকানটায় যাবো আমার খুব পছন্দ হচ্ছে এ দোকানটায় বেশ কী সুন্দর সুন্দর চুড়ি কানের সবই আছে ঠিক আছে আমি পছন্দ করে নিচ্ছি তুমি ওখান থেকে দাম দেবে ওদেরকে হ্যাঁ ঠিক আছে আমি কানের চুড়ি নিচ্ছি আর একটা হার নিচ্ছি তারপরে আমি একটা জামার দোকানে যাবো হুম হুম ঠিক আছে আমি নিয়ে নিচ্ছি তুমি দাম দিয়ে এবার জামার দোকানে যাবো চলো হুম আমার একটা ভালো দেখে জামা কিনে দিতে হবে দামি দেখে দু তিন হাজার টাকা তাছাড়া আমি মেলায় ঘুরতে যাবো না নয়তো হ্যাঁ আমার একটা লেহেঙ্গা কিনে দাও লেহেঙ্গা ঠিক আছে আমি একটা লেহেঙ্গা নিচ্ছি আর আরেকটাও ভালো দেখে একটা কুর্তি কিনবো ও বাড়ি পরার জন্য নেই তো এই জন্য একটা কুর্তি কিনছি আর একটা ওড়না নেবো ঠিক আছে আমি নিয়ে নিচ্ছি একটা কুর্তি নিয়েছি ওড়না নিয়েছি পাউডার নিয়েছি আরেকটা লেহেঙ্গা নিচ্ছি ঠিক আছে আর আমার কিচ্ছু লাগবে না এবার আমি বাড়িতে যাবো আচ্ছা ঠিক আছে হ্যাঁ